কিছু সাধারণ রোগ রয়েছে যেইগুলি পশুদের খুব প্রভাবিত করে যেখন আলসার ধরনের একটি রোগ রয়েছে যেটি পশুদের মুখে বা পেটের মধ্যে ঘা হয়ে যায় যার ফলে পশুরা কিন্তু কোনো খাবার খেতে পারে না এবং মুখ দিয়ে লাল ঝরতে থাকে যার ফলে পশুরা দুর্বল হয়ে পড়ে এবং হাতে পায়ে রোগেরও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন বর্ষাকালে অতিরিক্ত মাছি হওয়ার কারণে মাছিরা গরুদের হাতে পায়ে মুখে এ বসে বিশেষ করে পায়ের দিকে এবার সেই মাছিরা যখন তাদের কামড়িয়ে ধরে তখন সেখান থেকে বিভিন্ন রকমের রোগ হয় এবং সেখান থেকে একটা ঘায়ের মতন সৃষ্টি হয় যার ফলে স্থানীয় কোনো ডাক্তার বা চিকিৎসালয়ে দেখানোর পর সেটাকে ঠিকমতো সুস্থ করা সম্ভব হয়ে ওঠে